আমি কাপড় ধোয়ার জন্য সার্ফ ব্যবহার করি যে সার্ফের নাম হল সানলাইট সানলাইট জামাকাপড় খুব ভালো ঝারে আর আমি আবহাওয়া পরিস বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে যখন বৃষ্টি পড়ে জামাকাপড় শুকনো করার জন্য বাড়ির মধ্যেই দড়ি খাটিয়ে শুকনো করি আর শুকনো করি তারপরে শুকনো না করতে পারলে জামাকাপড় ভিজে রয়ে গেলে স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা গন্ধ ওঠে আর আর জামাকাপড় শুকনো না হলে বা পরার জন্য অসুবিধে হয় আর আমি জল অপচয় কম করার অপচয় করি না খুব একটা যখন আমি সাবান গুঁড়ি নিই অল্প জলে সাবান গুঁড়ি গুলে তারপর জামাকাপড় কেচে নিই এবং তারপর যখন ধুই অল্প অল্প জল নিয়ে ধুই বা নিট ভালো করে নিংড়ে ফেলে তারপর ধুই এবং জল অপচয় কম করার চেষ্টা করি জল অপচয় করলে আমাদেরই বড় ক্ষতি আর জল অপচয় তার জন্য আমি কম করার চেষ্টা করি